সংবাদ মাধ্যম আমাদের অনেকদিন আগেই কিন্তু এখানে রয়েছে তাই আমরা সংবাদ মাধ্যমের কথা কি আর বলবো সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা কিন্তু সব খবর জানতে পারি এবং সব খবর শুনতে পাই দেখতেও পাই এখন আমাদের এখন সংবাদ মাধ্যম অনেক কিছু মাধ্যমে কিন্তু উন্নত হয়েছে যেখানে ঘরে বসে কাজ বলুন টিউশন পড়ানো বলুন বিবাহ বলুন যে কোনো খবর কিন্তু এখন আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু দেখতে পাই বা শুনতেও পাই এবং পড়তে আমরা যদি কোনো কারণে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাই সেখানে যদি সংবাদ মাধ্যমে আমরা যদি খবর দিই কিন্তু সেখানে সে খবর কিন্তু ঠিকানা দেখে আমরা কিন্তু সেখানে যোগাযোগও করতে পারি তাই আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে এখন স্বাধীনভাবে নিজেদেরকে বাঁচাতেও পারি এবং সংবাদ মাধ্যমের কিন্তু কোথায় কী হচ্ছে কীভাবে হচ্ছে কোনো মেয়ের বা কোনো লোকের বা মানুষের যদি কোনো কোথাও শ্লীলতাহানি বা কোনো অশ্লীল ব্যবহার হয় সেটা কিন্তু সংবাদ মাধ্যমের মিডিয়ারাই কিন্তু তুলে ধরেন আমাদের এই সংবাদ মাধ্যমে আমি প্রতিদিন আজ কাল দেখানো সমস্ত খবর কিন্তু বিশ্বাসও করি কারণ সংবাদ মাধ্যম যেহেতু তাদের একটা রুজি রোজগারের ব্যবস্থা সেহেতু তারা সব খবর নিশ্চয়ই মিথ্যা দেয় না এবং না ঘটলে কোনো মাধ্যমই কিন্তু সেটা তুলে ধরে না এবারে যদি বলা যেতে পারে বিশেষ বিশেষ কিছু খবর থাকে যেটা তারা কিছু না ঘটলেও সেখানে কিন্তু তারা ঘটেছে বলেও সেটা তুলে ধরে কিন্তু সব খবর যে অবিশ্বাস্য সেই জিনিসটা কিন্তু নয় আমি সংবাদ মাধ্যমের সমস্ত খবরকেই কিন্তু বিশ্বাস করি